হ্যাঁ হ্যালো নমস্কার এটা বিলাল ক্যুরিয়ার সার্ভিস সেন্টার বলুন আপনি কি বলতে চান আচ্ছা স্যার আপনার অসুবিধার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই তো আমরা কিছু ডিটেলস জানতে চাইবো এই ডিটেলসগুলো কি আপনি আমাকে আমাকে দিতে পারবেন হ্যাঁ আপনি বলুন আপনি হচ্ছে কোথা থেকে কোথায় পার্সেলটা পাঠাচ্ছিলেন

আচ্ছা বিহারের বন্ধুটার নামটা বলুন একটু অজিত আচ্ছা স্যার আচ্ছা স্যার দু সেকেন্ড আমাকে টাইম দিন আমি আমার কম্পিউটারে কম্পিউটারে সব চেক করে বলে দিচ্ছি তো একটু স্যার একটু হোল্ড করুন একটু হোল্ড করুন হ্যাঁ দেখছি অজিত দাস হ্যাঁ স্যার অজিত দাস আপনি কত তারিখ থেকে কত তারিখে ক্যুরিয়ারটা করেছিলেন একটু বলবেন আচ্ছা ঊনিশ সাত দু হাজার বাইশ এটা তো অনেক পুরোনো পার্সেল হয়ে গেলো স্যার তো এতদিনের পুরোনো ডেটা খুঁজে পাওয়া একটু মুশকিল তো আমরা একটু ধৈর্য্য ধরুন আমরা চেক করে বলে দিচ্ছি হ্যাঁ স্যার আমরা যেটা আমার কম্পিউটারের ডাটাবেসে দেখতে পাচ্ছি তো আপনি যে ক্যুরিয়ার সার্ভিস ক্যুরিয়ারটা পাঠিয়েছিলেন সেটা তো আপনার ওখান থেকে চলে গিয়েছে কিন্তু সেখানে পোস্ট সেখানে যে ক্যুরিয়ার আমাদের ক্যুরিয়ার অফিস রয়েছে সেখানে পড়ে রয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা এই পার্সেলটা নিয়ে তো কেউ এখন খোঁজখবর করেনি এতদিন তো আপনি বললেন যেহেতু আমরা দেখে নিচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার আমি যেটা সিস্টেমে দেখতে পাচ্ছি যে আপনার বন্ধু বন্ধুকে আপনি যে ক্যুরিয়ারে ক্যুরিয়ারের সঙ্গে একটা নম্বর দিতে হয় আপনি যেই নম্বরটা দিয়েছিলেন আমরা যোগাযোগ করে বন্ধুকে ক্যুরিয়ারটা গিফট করবো দেব কিন্তু সেই নম্বরটা আপনার হয়তো বন্ধুর হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেই জন্যে আপনার বন্ধুর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছিলাম না সেই জন্য ক্যুরিয়ার ক্যুরিয়ারটা আবার ফেরত চলে এসছে আমাদের অফিসে আপনার বন্ধু ওই আপনি যে নম্বরটা দিয়েছিলেন ওইটা সুইচ অফ ছিলো আর কি সেই জন্য আমরাও যোগাযোগ করতে পারিনি তো আপনার বন্ধুর একটা নতুন নম্বর দিন যেটাতে আমরা যোগাযোগ করতে পারি সেটা না স্যার আমাকে নয় পার্সোনালি তো আপনি অফিসে এসে দিতে হবে নম্বরটা অফিস হ্যাঁ আপনি তো অফিসে আসেন এবং আপনার আধার কার্ডটা নিয়ে আসবেন যাতে আমরা কনফার্ম হয়ে যেতে পারি ক্যুরিয়ারটা আপনারই ছিলো আর কি ঠিক আছে আধার কার্ডটা তাহলে নিয়ে আমাদের অফিসে আসুন আর তারপরে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা আপনার বন্ধু বন্ধু এক দুদিনের মধ্যেই ক্যুরিয়ারটা পেয়ে যাবেন কোনো চিন্তা নেই স্যার আর কিছু আর কিছু জানতে চান ঠিক আছে স্যার আমাদের ক্যুরিয়ার সার্ভিস সেন্টারে কল করার জন্য ধন্যবাদ আপনাকে আপনার দিনটি শুভ হোক